যারা নতুন সাঁতার শিখেছে তাদেরকে আমি পরামর্শ দেবো যেমন খুব সতর্কভাবে সাঁতার কাটে কারণ জলে সাঁতার কাটাটা অনেক ভয়ানক ব্যাপার বা অনেক ভয়ের ব্যাপার থাকে এক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দেবো যে সবাই যেন ঠিক মতো কস্টিউম পরে সাঁতার কাটতে নামে এবং শরীরে কোনোও রোগ থাকলে যেন জলে না নামে অসুস্থতা বোধ করলে জলে যেন না নামে শরীর মন যদি ঠিক না থাকে তাহলে যেন জলে না নামে সেক্ষেত্রে সাঁতার কাটার ক্ষেত্রে শরীর এবং মন দুইকে সুস্থ রাখতে হবে এবং নিজের শ মনেরও জোর থাকা দরকার সেক্ষেত্রে সাঁতার কাটাটা তারপরে সাঁতার কাটাটা জরুরি কেননা ম নিজের মন শরীর এবং যদি না ঠিক থাকে তাহলে কিন্তু সাঁতার কাটতে গেলে উল্টে বিপদ হতে পারে সেক্ষেত্রে আমি বিপদ হওয়ার এড়ানোর জন্য বলব সবাইকে যে যেন তারা তাদের ম শরীর দেখার পরে সাঁতারে অংশগ্রহণ করে